হ্যাঁ দাদা না আমি রাস্তায়

কেন্দ্রে কি হইছে বান্ধবীর সাথে টোটো নাই তুই ফোন করলেই খালি মেয়েদের সুরক্ষা নিয়ে কথা বলিস ছাড় তো তুই আমি বান্ধবীর সাথে আছি তো কোথায় আমি মাধবমল মাধবমল ইলেক্টিক অফিসের সামনেই দাদা একটু পরে আয় বান্ধবীরা মিলে একটু আনন্দ করি তারপরে তুই নারী সুরক্ষার টপিক রাখ আমাদের শহর ভালো আমি সুরক্ষিত রাখি